পোলট্রি আমার পোলট্রি আমাদের বিভিন্ন রকম চাষ করা হয় পোলট্রি চাষ করতে গেলে ম্যাক্সিমাম একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা লাগে সেখানে পোলট্রিকে তোমার মানে কীভাবে রাখতে হবে কীভাবে ইয়ে করতে হবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই তার পরে পোলট্রির এখন ইঞ্জেকশন দিচ্ছে তার পরে পোলট্রি চাষ করতে গেলে পোলট্রি কয়েকজন দরকার হয় পোলট্রি চাষ করার জন্য পোলট্রি তোমার পোলট্রির বিভিন্ন মানে খাদ্য লাগে সব কিছু লাগে তার পরে পোলট্রির তোমার ইঞ্জেকশনের মাধ্যমে এখন পোলট্রি চাষ করা হয় পোলট্রি এখন প্রচুর পরিমাণে তোমার

পোলট্রি খেলে এখন অনেক রকম সমস্যা হচ্ছে কেন না পোলট্রি ইঞ্জেকশনের মাধ্যমে পোলট্রিকা পোলট্রিকে চাষ করা হচ্ছে বড় করা হচ্ছে অতিরিক্ত রোগ হচ্ছে পোলট্রি চাষ করলে পোলট্রি পোলট্রি এখন খাওয়াটা না খেলেই ভালো হয় কেন না পোলট্রি এখন চাষ যেখানে হচ্ছে সেখানে প্রচুর সমস্যা হচ্ছে ইন্দা মানুষ ইঞ্জেকশনের মাধ্যমে পোলট্রিকা পোলট্রিকে চাষ করা কো হচ্ছে পোলট্রির নানারকম এখন রোগ হচ্ছে সেই রোগে এখন সব ইঞ্জেকশনের মাধ্যমে পোলট্রিকে ট্রিটমেন্ট করছে পোলট্রি পোলট্রি এখন খাওয়াটাই মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক পোলট্রিকে ভালোভাবে চাষ করতে গেলে পোলট্রিকে ভালো রাখতে গেলে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর চাই সেখানে কিছু খাদ্য দিতে হবে অনেকজন দেখভাল করবে পোলট্রি যতটা ইয়ে করা যায় কেন না পোলট্রি চাষ করতে গেলে এখন ভালো জায়গা লাগবে সব কিছু লাগবে পোলট্রি আমাদের এক মানে পোলট্রির মাংসটা এখন অনেকেই খাওয়ার চেষ্টা করে সেগুলোকে সাবধানে রাখতে হবে পোলট্রির অতিরিক্ত রোগ হচ্ছে সেটাকে দেখতে হবে সব কিছু করতে হবে পোলট্রি চাষ করলে ভালোভাবে করতে হবে পোলট্রিকে পোলট্রি চাষ করতে গেলে পোলট্রির খাদ্য দিতে হবে এদের যেমন তোমার গম দিতে হবে ধান দিতে হবে তার পরে ম্যাশ খাওয়াতে হবে পোলট্রিকে তাহলে সে তো তাড়াতাড়ি বড় হয়ে যাবে পোলট্রি ব্যবহারের জন্য অনেক কিছু দরকার জায়গা মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ভালো করে রাখতে হবে খেয়াল করতে হবে ওদেরকে

পোলট্রির জন্য অনেক কিছু লাগে পোলট্রি চাষ করতে গেলে এখন পোলট্রি এখন প্রচুর মেডিসিন বের হয়েছে পোলট্রিকে ইউ মেডিসিন দিয়ে পোলট্রিকে বড় করছে পোলট্রি মানুষ অনেকেই ব্যবসা করছে পোলট্রি এখন সবাই প্রায় চাষ করছে পোলট্রিকে নিয়ে কিন্তু তারা ঠিকভাবে কেয়ার করতে পারছে না পোলট্রি এখন অতিরিক্ত রোগ হচ্ছে পোলট্রির পোলট্রি না মানে না খাওয়াটাই উচিত পোলট্রি এখন মানে অনেক রোগ হচ্ছে পোলট্রি প্রচুর সমস্যা হচ্ছে মানুষের প্রচুর সমস্যা হচ্ছে এই উলটোপালটা চাষ করে পোলট্রি অনেকেই সমস্যা হচ্ছে প্রবলেম হচ্ছে এটাই নিয়ে বললাম আর কি